আমি বিনোদন হতে গেলে আগে যখন একটা সময় আমরা যেরকম সিনেমা দেখতে হলে যেতাম একটা টিকিটের মূল্য অনেক হতো এখন কিন্তু সেই টিকিটের মূল্যে প্রযুক্তি আসার ফলে একটা টিকিটের মূল্যে যে ও টি টি যুক্ত যে চ্যানেলগুলি আছে যেমন হটস্টার আমাজন যেইগুলো আছে মুভি অনেক রকম টাকা দিয়ে দেখা যায় এই প্রযুক্তি আসার ফলে এই টাকা দিয়ে একটা টিকিটের মূল্যে অনেক গুলি দেখতে পাই বাড়ি বসে দেখতে পাই প্রযুক্তি আসার ফলে আমাদের বিনোদনে অনেক লাভ হয়েছে আমরা টি ভিতে যেই সিরিয়ালটা মিস করে এলাম প্রযুক্তির মাধ্যমে সেই সিরিয়ালটা আমরা পরে আবার দেখে নিতে পারি ধরুন যেমন একটা ক্রিকেট খেলা মিস হয়ে গেল আমাদের দেখতে পরে কিন্তু আমরা দেখে নিতে পারি এই সব নিবেদন বিনোদনগুলো প্রযুক্তির জন্যই আমরা পাই আমিও চাই যে নিবেদন বিনোদনগুলো আরও বাড়ুক খরচাও কম হোক পয়সার কারণে আমরা যেন দেখতে পাই